হ্যালো হ্যাঁ আমি শুনলাম আপনি না কি পঞ্চায়েতে একজন কর্মী বলছি যে আমরা গ্রামে থাকি এবারে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই এবার সংসারটা খুব অভাবে চলে এবার আমরা চাই যে নি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে সংসারে যাতে সেই টাকাটা আর কি কাজে লাগে ঠিক আছে এবার আমরা ভেবেছি যে আমরা তো যাই হোক নিজের হাতে কিছু অন্তত করতে পারি হাতে বানানো অনেক জিনিস এবার আমরা ভাবছি যে আমরা কিছু করতে চাই এবার আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় আপনারা কি কোনোভাবে সাহায্য করতে পারেন আমরা তো অনেক বিভিন্ন ধরনের কাজ পারি হাতের এবার আপনারা যদি কোনোভাবে কোনো রকম সাহায্য করেন বা একটা মিটিং ডেকে একটা সবাই মিলে মানে গ্রামে তো অনেক সাধারণ মেয়ে আছে এবার তারাও বো বলেছে আমাকে যে দিদি আমরা এরকম করতে চাই আপনি যদি একটু কা কথা বলেন তাহলে খুব ভালো হয় বা আপ আপনার কী মনে হয় যে কীরকম করলে আর কি ভালো হয় হুম হ্যাঁ তা বলছি তাহলে মিটিংটা ক কবে করা যেতে পারে সবাইকে তো বলতে হবে এক জায়গায় বসে আলোচনা করতে হবে

আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে